হ্যাঁ বলছি বলুন আমি যেই ওষুধগুলো বলেছিলাম আপনি টাইমে টাইমে খেয়েছেন ও ওইটা ছাড়াও কি আপনি আমাকে যেই সমস্যাগুলো বলেছিলেন সেগুলো ছাড়াও কি এখন কি বাড়তি অন্য কোন সমস্যা বেরোচ্ছে এখন না তাহলে এইরকম যখন অসুবিধা হচ্ছে আরেকবার এসে দেখিয়ে নেওয়াই ভালো কিন্তু আপনার ওই ওষুধগুলো তো আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো আর কতদিন করে বাকি রয়েছে আচ্ছা তাহলে আমি পরশুদিন থাকবো হসপিটালে তাহলে আপনি পরশুদিন আসতে পারবেন হ্যাঁ সেইরকম যদি হয় রিপোর্টগুলো আরেকবার করে করিয়ে নেব আমি তো পরশুদিন সকালবেলার হ্যাঁ বলুন হ্যাঁ ওষুধ আরেকটু দিলাম দেখছি তো ঠিকঠাক হচ্ছে না তাহলে আরেকবার আসুন যেই রিপোর্টগুলো আছে সবগুলো করাতে হবে না একটা দুটো যেগুলো দরকার আর হবে সেগুলো করিয়ে নেব আর ওষুধগুলো কন্টিনিউ করতে থাকবেন দেখবেন কমে যাবে ধীরে ধীরে আর এটা তো তাড়াতাড়ি কমে যাবে না এটা কিছুদিন সময় লাগে কমতে এগুলো ধীরে ধীরে কমে যাবে দেখুন না ফোনে কি করে বলি বলুন এই তো দেখিয়ে গেলেন যদি এটা প্রথমবার হত তবু বলতাম খেয়ে দেখতেন কিন্তু সামনাসামনি দেখিয়ে গেলেন ঠিকঠাক হচ্ছে না যখন আর একবার আসুন আমার চেকআপগুলো করিয়ে নেওয়াও দরকার আর যত তাড়াতাড়ি চেকআপ করিয়ে নেওয়া হয় ততই ভালো যদি বেশী দেরি করেন সেই ওষুধ খেলেন দেখলেন আবার কমলো না তখন আমাকেই বলবেন তার জায়গায় যদি আসেন টেস্টগুলো আগে করিয়ে নিয়ে তারপরে ওষুধ দিলেই ভালো হয় হুম তাহলে পরশুদিন হ্যাঁ পরশুদিন সকালে আসুন ঠিক আছে